আমরা বাংলার লোকেরা বিদেশি লোকেদের সঙ্গে কথা বা যোগাযোগ করতে আমরা অনেক সময়ে দোভাষীর ব্যবহার করি সবাই জানে না কিন্তু ওনাদের কিছু ভাষা বা ইঙ্গিত আমরা নিই আমাদের কিছু ভাষা বা ইঙ্গিত ওনাদেরকে বলি যেমন কেউ জলকে বলেন ওয়াটার আমরা বলি জল কেউ জলকে বলেন পানি তারা আমরা বলি জল তাহলে এই যে জল পানি ওয়াটার এইগুলো ইংরেজি বা হিন্দি বা যে ভাষাতে হোক ভাষাটায় সংমিশ্রণ ভাষা ব্যবহার করে তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি তাদেরও ওনাদেরও সেই ভাষাটা আমাদেরকে বললে আমরা আস্তে আস্তে আমাদের ভাষায় প্রকাশ করে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি এবং ওনারা সেই মোতাবেক আমাদের এই ভাষা ওনারা বুঝতে পারেন ওদের সঙ্গে ওনাদের সঙ্গে সেই হিসেবেই আমরা ভাষা দেওয়া নেওয়া করে ওনাদের ঠিক জায়গাটায় হাজির করে দিই এইটা হল আমাদের ভাষা